বাইক বাইক তো আমার জীবনে একদম মোড় ঘুরিয়ে দিয়েছে জানিস না বাইকের বাইক নিয়ে আমার সংসারটা অন্তত ঠিকঠাকভাবে চালাতে পারছি এখন আমি হ্যাঁ যখন আমার পাশে কেউ ছিল না সেই বাইক দিয়ে আমি আমার কর্মসংস্থান করেছি বাইক আমার জন্য মানে আশীর্বাদ যখন বাবার কাছ থেকে বাইক কিনেছিলাম তখন বুঝতে পারিনি যে বাইকটা নিয়ে কোনো কাজে লাগাতে পারব কি না কিন্তু এখন যখন ভাবি যে বাইকটা কিনেছিলাম বলেই হয়তো আমার জীবনটা অন্য রকম হয়ে গিয়েছে এখন যখন আমি প্রথম কলকাতায় আসি একটা কোনো কাজের জন্য বাইকটাকে সঙ্গে করেই এনেছিলাম কারণ এখানে ওখানে তো ছুটতে হবে কিন্তু তার পরে যখন এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে যখন কিছুই পা করতে পারছিলাম না তখন বাইক রাইডারের একটা কাজ আমি পেলাম ছ থেকে আট ঘণ্টা দিনে বাইক চালিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আমার মাসে ইনকাম হচ্ছে এখন আমি আমার বাড়িতেও টাকা পাঠাতে পারছি সংসার চালানোর জন্যে এবং আমার তো ভালোভাবেই চলে যাচ্ছে

উবারে প্রায় এক লাখ বাইক রাইডার আছে জানিস এছাড়া পাঠাও বলে একটা অ্যাপ আছে দেড় লক্ষের উপরে বাইক রাইডার রয়েছে হ্যাঁ বাইক আমার জীবনটাকে একদম বদলে দিয়েছে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম তোরা যদি এরকম কোনো কিছু চাস তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করিস হ্যাঁ রেজিস্টার্ড নম্বর থাকতে হবে

নেমপ্লেট হ্যাঁ ওগুলো তো থাকতেই হবে নাম্বারটা তো তোর একদম বৈধই থাকতে হবে এটা একদম স্বাধীন পেশা আমার ইচ্ছে মতো আমি বাইক রাইড দিই অন্য পেশার মতো এখানে কর্মঘণ্টা নেই যে যত বেশি রাইড দিতে পারে তার তত আয় বেশি হ্যাঁ পার্ট টাইমও করা যায় হ্যাঁ এখানে বাড়তি আয়েরও সু সুযোগ আছে হ্যাঁ আমি তো ভাবছি আমি একটা বাইক রাইডারের এ খুলব হ্যাঁ একটা দুটো বাইক ভাবছি নেব নিয়ে ভাড়ায় দিয়ে দেবো বাইক রাইডার ওরাও কাজ করবে ওদেরও কর্মসংস্থান হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাইকের জন্যে তুই সব জায়গায় সময় মতো চলে যেতে পারবি কোনো ব্যাপার না এবং খুবই কম সময়ে

বাইক আমার জীবনটাকে একদম বদলে দিয়েছে তুই যদি চাস তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারিস মিনিমাম মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তুই পেয়েই যাবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আসলাম তাহলে তোরা ভালো থাকিস আর যদি কোনো হ্যাঁ হ্যাঁ বাইক রাইডার হেলমেট তো অবশ্যই লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে